আমি আমাদের জেলার একটি মনোহারা রেস্টুরেন্টে ফোন করলাম এবং ফোন করে সেখানে আমি আমার বাড়ির লোকজন বা আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে টেবিল বুক করতে চায় কারণ আমি সেখানে ওই রেস্টুরেন্টের সম্পর্কে খুব ভালো ভালো কথা শুনেছি যে ওই রেস্টুরেন্টের খাবার খুব ভালো তাই ওই রেস্টুরেন্টে গিয়ে আমি আমি আমার বন্ধু বান্ধবদেরকে ট্রিট দিতে চায় তাই সেই রেস্টুরেন্টের মালিককে ফোন করে আমি সেখানে একটি টেবিল বুক করলাম আর সেই টেবিল বুক করার জন্য তাদের আগে থেকে কোনো ছাড় আছে কিনা তাও জানতে চাইলাম কারণ আমি যেহেতু আগে থেকে টেবিলটা বুক করছি তাই তাদের মালিকের উচিত আমাকে ছাড় দেওয়া কিন্তু তাদের মালিক আমাকে বললো যে হ্যাঁ ছাড় রয়েছে কিন্তু আমাকে আরও দুদিন অগ্রিম আগে বুক করতে হবে তাই আমি দুদিন আগে থেকে একটি টেবিল বুক করলাম আর সেখানে আমি আমার পরিবার পরিবারের লোকজনকে নিয়ে এবং আমার অনেক বন্ধু বান্ধবদেরকে নিয়েও সেই রেস্তোরাঁতে আমি যাবো আর আমার জন্মদিনের পার্টিও আমি তাদেরকে সেই রেস্তোরাঁতেই দেবো আর এই রেস্তোরাঁতে শুনেছি যে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় তাই এই রেস্তোরাঁতেই আমি টেবিল বুক করে আমি ট্রিটগুলো দিয়ে দিলাম